শরৎ গল্প সমগ্র এই শরৎ গল্প সমগ্র আমি অনেকগুলি গল্প পড়েছি যেমন লালু অনুরাধার প্রেম অনুপমা মহেশ অভাগীর স্বর্গ মন্দির পুজা এর মধ্যে একটি গল্প আমার মনকে খুব আকৃষ্ট করেছে সেই গল্পটি হলো মহেশ মহেশ গল্প দেখা গিয়েছে যে গ্রামের নামটি ছিল কাশীনাথপুর গ্রামটি ছোটো তার চেয়ে জমিদার আরও ছোটো তার দাপটে প্রজারা টুঁ শব্দ করতে পারতো না কারণ জমিদারটি অত্যন্ত অত্যাচারি ছিল তো সেই গ্রামের বেশিরভাগ মুসলিম প বেশিরভাগ ব্রাহ্মণ প্রজা বাস করতো এবং অল্প কিছু হিন্দু বাস করতো তো গ্রামের একটি ধারে একটি মুসলিম ঘর ছিল তো সেই ঘরে বাস করতো গফুর বাপ ও মেয়ে তো একদিন জমিদারের ছোটো ছেলের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণ পূজা সেরে বাড়িতে ফিরছিলো হঠাৎ তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তার সেই গফুর মিয়াঁ নামে ওই মুসলিম প্রজার একটি গরু ছিল তো সেই গরুটি রো বাড়ির বাইরে বাঁধা ছিল এবং গরুটি খাওয়ার জন্য প্রচণ্ড ডাকছিল সেই গরুটি যে খেতে দেবে সেই গফুর মিয়াঁর বাড়িতে কিচ্ছু ছিল না তো ব্রাহ্মণটি জ জমিদারের বাড়ি থেকে পূজা অর্চনা করে যে সমস্ত ফলমূল নানারকম উপদ্রব্য নিয়ে যাচ্ছিলো সেগুলির গন্ধ ওই গরুটি পেয়েছিলো তো গরুটির প্রচন্ড খিদে পেয়েছিল সেই জন্য গরুটি বারবার ব্রাহ্মণের দিকে যাচ্ছিলো কিন্তু ব্রাহ্মণটি তাকে কিছু না দিয়ে না দিয়ে বরং সেই গফুর মিয়াঁ নামক ওই ব্যক্তটিকে ডেকে নানারকমভাবে হেনস্থা করলো এবং জমিদারকে নালিশ জমিদার জমিদারের কাছে তার বিরুদ্ধে নালিশ করবে বলে তাকে আবার জানালো এবং আরও একদিন দেখা গিয়েছে যে গফুর মিয়াঁর বাড়িতে একটু একটুও জল নেই একটু জলে তো গ্রামের একটি ধারে একটি মাত্র পুকুর আছে তা সেই পুকুরের জল ওই গ্রামের মানুষজন খেয়ে বেঁচে থাকে তো একদিন ওই গফুর মিয়াঁর একটি বাচ্চা ছোটো মেয়ে আছে সেই কলসি নিয়ে ওই পুকুরে জল আনতে গিয়েছে তো সেখানে দেখে দেখা গিয়েছিল যে যখন সবাই জল নিচ্ছে তাকে বলা হয়েছে যে তুই ওই দিকে সরে দাঁড়া আমরা জল নিয়ে আমরা জল নিয়ে জল বেশি থাকলে তারপরে তুই ওই জল পুকুর থেকে ওই জল তুই ও আমরা যদি জল নিয়ে বেশি হয় তা জল নিয়ে যদি বেশি হয় সেই জলটুকুই তুই নিয়ে যাবি জল নিয়ে যদি না বেশি থাকে তাহলে তুই না নিয়ে যাব তুই নিয়ে যাবি না তো গল্প থেকে দেখা গিয়েছে যে একটি মানুষের আসল ধর্ম হলো সে তার কি জাত সেটা নয় যে সে একজন মানুষ এটাই হলো তার ধর্ম